হ্যালো বলছিলাম যে বামরি যে গাড়ি বুক করছি বার বার করে আর আপনি বুকিংটা ক্যানসেল করে দিচ্ছেন আর ভাড়াটাও বাড়াচ্ছেন এই রকম যদি করেন তাহলে কী করে যাওয়া হবে আর আমরা টাইম মতো যেতেও পারছি না সমস্যা দাঁড়াচ্ছে না এইগুলো কেন হচ্ছে এই রকম আর আপনি তো ভাড়া আপনি ভাড়াটাও তো বাড়িয়ে দিচ্ছেন না উবের যেটার ঠিকই আছে বুঝলাম কিন্তু সার্ভারের জন্য বার বার বুকিংটা ক্যানসেল করেছেন এটাও তো একটা এ হচ্ছে না এক বার দু বার হবে কিন্তু এটা এরকম নিয়ে অনেকবার হয়ে যাচ্চে তো এটা দেখবেন ঠিকঠাকভাবে করবেন যাতে আমাদের ভাড়াটা বাড়তি লাগছে এটা তো সমস্যা দাঁড়াবে না ঠিক আছে তাহলে এবারে উবের ভাড়াটা আমরা বুকিং করছি ঠিক আছে এরবার হ্যাঁ ঠিক ওকে